হ্যাঁ আমার কাছে আমার প্রিয় লেখক শরদিন্দু বন্দোপাধ্যায়ের একটি বইয়ের ভিন্টেজ সংস্করণের বাসিক বিশেষ সংস্করণের বইটি আমার কাছে আছে বইটি হল শরদিন্দু বন্দোপাধ্যায়ের যে ঐতিহাসিক গল্প এবং সামাজিক গল্পের যে সমগ্র ষষ্ঠ খণ্ড সেই বইটি আমার কাছে আছে এই বইটি আমার কেনা নয় এই বইটি আমি আমার এক শিক্ষকের কাছ থেকে ছোটোবেলায় উপহার হিসেবে পেয়েছিলাম এবং আমি এখনো সেই বইটি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি আমার ওই গল্পগুলি পড়তেও খুব ভালো লাগে